বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষা সহজেই আমরা বুঝতে পারি এবং বলতে পারি অন্যান্য ভাষা কিন্তু আমরা সহজে বলতেও পারি না এবং বুঝতেও পারি না বুঝতে যদিও পারি হিন্দি ভাষা বা ইংলাজি ইংরেজি ভাষাতে কথা বলতে আমাদের খুব অসুবিধে হয় কারণ আমরা ছোটো থেকে বাংলা ভাষাতেই কথা বলে এসেছি এবং আমাদের বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে এসেছি এবং ভাব বিনিময় করে এসেছি বাংলা ভাষার একটা বৈশিষ্ট্য হলো আমরা সহজেই কিন্ত মানুষকে আত্মীয়তায় পরিণত করতে পারি মনের ভাব প্রকাশ করে আমাদের সঙ্গে কারও যদি দেখা হয় হট করে একটা দুটো কথা বলার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গেই কিন্তু দাদা বা দিদির একটা আমরা পরিচয় দিয়ে ফেলি বা দাদু বা ঠাকুমা এছাড়া আমাদের ঘরে যেরকম আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে যখন কথা বলি বাবা মায়ের বাবাকে দাদু দিদা বা বাবা মায়ের সঙ্গে যেভাবে কথা বলি আমরা কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে নিজেদের মনের ভাব বা যেটা চাই ইচ্ছা আকাঙ্খা এগুলো প্রকাশ করতে পারি কিন্তু সেটা অন্য কোনো ভাষাতে আমরা প্রকাশ করতে পারি না বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে আমরা বাংলা ভাষাকে বেশি আকর্ষণ করি এবং আমাদের মনে একটা আলাদা আত্মপ্রকাশ গড়ে তুলেছেন কারণ বাংলা ভাষার সাহায্যেই আমরা কিন্তু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বিশেষ করে ধরুন মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় সেখানে যেয়েও কিন্তু তাদের একটা আলাদা পরিচয় গড়ে উঠে সেই পরিচয়ে তাদের সহজেই মিশে যেতে সুবিধা হয় নাহলে তাদের একটা আলাদা রকম কষ্ট হতো সেই কষ্টর অনুভূতিটা কিন্তু অতোটা বুঝতে পারে না কারণ সেখানে যেয়েও সে একটা বাবা মা ভাই বোন দাদা দিদি সব রকম পরিচয় পায় মামা মামীমা যেটা আগে যেরকম ছিলো সেরকমই কিন্তু একটা সম্পর্কের পরিবার সেখানে গড়ে তোলে বা সেটা সে পেয়ে থাকে এবং সহজেই তাদের সঙ্গে মিশতে পারে যার ফলে বাংলা ভাষা আমাদের একটি মনে আকর্ষণীয় দাগ তুলে ধরেছেন